হ্যাঁ আমি বেড়াতে গিয়েছি অনেক জায়গায় তার মধ্যে কিছু কিছু জায়গায় যেমন অন্য সম্প্রদায়ের খাওয়া দাওয়ার সঙ্গে আমাদের খাওয়া সম্প্রদায়ের খাওয়া দাওয়ার মিল পাইনি যার জন্য এটা খুবই অসুবিধের মধ্যে পড়েছি আর কুসংস্কার বলতে কিছু কিছু মন্দিরে গিয়েছি অনেক মন্দিরে গিয়েছি তার মধ্যে কিছু কিছু মন্দিরে যেমন ঢোকার সময় বেল্ট চামড়ার ব্যাগ বা মোবাইল নিয়ে ঢুকতে দেয় না ভগবানের ছবি তুলতে দেয় না কেন তুলতে দেয় না জানি না তবে এটাকে আমার মনে হয়েছে কুসংস্কার